আমি ভারতে ফ্যাশান সম্পর্কে মনে করি যে তারা নিত্য নতুনভাবে তাদেরকে পরিবর্তন করতে চায় তাদের নিজেদের যে কাপড় তারা আগে যে ব্যবহার করতো সেটা এখন তাদের নিজেদের আদব কায়দায় নিজেদেরকে পরিয়ে নিতে পারে বা মানিয়ে নিতে পারে তারা বিদেশীদের মতো জীবনযাপন করতে চায় কারণ বিদেশীরা যে খাবার যে জামা কাপড় পরতে ভালোবাসে তা আমাদের ভারতীয় নাগরিক অনেকেই পছন্দ করে সেই জন্য তারা বিদেশীভাবে জীবনযাপন করতে চায় আর আমি যেহেতু একজন ভারতীয় নাগরিক সেই জন্য আমার শাড়ি পছন্দ কারণ আমি ছোটো থেকে দেখে এসেছি যে আমার মা কাকিমারা শাড়ি পরে এবং তাদেরকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে অন্য জামা কাপড়ের তুলনায় শাড়ি পরলে শাড়ি পরলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে আর আমি অনলাইন থেকে কোনো অর্ডার পছন্দ করি না সেই জন্য আমি বাড়ির সামনে যে দোকান আছে সে দোকানেই আমি আমার শাড়ি কিনবো আর আমি শাড়ি পরতেই ভালোবাসি কারণ আমি একজন ভারতীয় নাগরিক